ভারতীয় চলচিত্র এবং সংগীত সম্পর্কে আমি মনে করি যে আমরা যখন একাকিত্ব জীবনযাপন করি তখন আমরা ধরুন কোনও একটা টিভিতে একটা সংগীত দেখে আমাদের মনটা খুব ভালো লাগে আবার যখন আমরা আমরা একা বসে কোনও কিছু ভাবি তখন মনে হয় যে একটা সিনেমা দেখি সিনেমা দেখলে মনটা খুব ভালো লাগে আমি সব সময় যুদ্ধ লড়াই এই সব অভিনয়গুলো খুব ভালোবাসি এই সব অভিনয়ে আমাকে সবচেয়ে আমার অভিনেতা হলো প্রসেনজিৎ পসেনজিৎকে আমি খুব ভালোবাসি কারণ ওর যে অভিনয় দেখে আমি খুব মুগ্ধ হই ওর গানও আমার খুব পছন্দ আমার প্রিয় গায়ক প্রসেনজিৎ ব্যানার্জি প্রসেনজিৎ এবং অর্পিতার সঙ্গে যে প্রতিবাদ সিনেমাটা করেছিলো সেইটা আমার খুব ভালো লাগে সেই সিনেমাটা আমি বারবার দেখি কারণ আমাদের মানে আমাদের অভিনয়ে পসেনজিৎ যে মানে সবচেয়ে ম দিনমজুর হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলো আমার খুব সেটা ভালো লাগে একটা বাচ্চা যাকে জল আনতে সে অনেক লোক তাড়িয়ে দিয়েছিলো কিন্তু প্রসেনজিৎ তাদের তাড়িয়ে দিয়ে যে বাচ্চাটাকে আপনারা জল দেবেন না আর আপনারা শুধু জল নেবেন এভাবে একটা অভিনয় করেছিলেন আমার সেটা খুব ভালো লাগে আমি এই জন্য প্রসেনজিৎকে খুব ভালোবাসি এবং ওর অভিনয়ও আমি সব সময় দেখি সব সিনেমায় যখনই আমি টেলিভিশন খুলি আমার মনে হয় যে প্রতিবাদ বইটা আমি আর একবার দেখি এবং আমার যতবারই দেখি ততবারই আমার খুব ভালো লাগে এবং আর প প্রসেনজিৎ আর অর্পিতার অভিনয় আমার খুব ভালো লাগে আমার আর কোনও অভিনয় ভালো লাগে না